আমি যেই খাবারটা অর্ডার দিয়েছিলাম সেটা তো দুপুরের মধ্যে আসে নি তাই আমি ওই খাবার আমার আর ওই খাবারটা লাগবে না তাই আমি চাই যে ওই ওই যেই টাকাটা আমি আপনাদেরকে দিয়েছিলাম সেই টাকাটা আপনি আমাদের আমাকে রিফান্ড করুন আমার হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা গুগল পেতে টাকাটা দেওয়ার ব্যবস্থা করুন আমি চাই যেন খুব তাড়াতাড়ি ওই টাকাটা আমি ফেরত পেয়ে যায় ওই খাবারটা তো আমার আর লাগছে না তাই ওই টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন